আমার গানের প্রিয় ধারা হচ্ছে তবলচি তবলচি থাকলে আমার গানের মান অনেক গুণ বেড়ে যায় কারণ ছোটবেলা থেকেই যখন আমি গান শিখি তবলচির সাথেই আমি অভ্যস্ত তাই তবলচি না থাকলে সত্যিই আমার খুব অসুবিধা হয় এবং দ্বিতীয় যেটা আমার খুব প্রিয় একটা বাদ্য সেটা হচ্ছে গিটার গিটারও আমার খুব প্রিয় একটা বাদ্য এবং গিটারিস্ট থাকলে আমার গানের গুণ অনেক গুণ বেড়ে যায় এবং দর্শকরা আমার গানের প্রচুর প্রশংসা করে